উত্তর ভারত হিমালয় দ্বারা বেষ্টিত ইন্দো গঙ্গার পটভূমিতে অবস্থিত দক্ষিণ ভারত ডেকান প্লেটস এবং ছোটো পাহাড় দ্বারা নির্ধারিত হয় উত্তর ভারতে জলবায়ু সাধারণত শীতকাল কালে শীতল ও শুকনো এবং গ্রীষ্মকালে গরম হয় এবং দক্ষিণ ভারতের তাপমাত্রা উচ্চতার সঙ্গে উচ্চতার কারণে কাছাকাছি হয় সমুদ্র উত্তর ও দক্ষিণ ভারতে উভয়ের সাথে আঞ্চলিক পার্থক্য রয়েছে উত্তর ভারতে ভাষাগুলি দেবনাগরী লিপি থেকে এসেছে দক্ষিণ ভারতের ভাষা যখন দ্রাবিড় লিপি থেকে এসেছে ঐতিহাসিকভাবে আ আর্য মৌরিন ও মুঘলদের দ্বারা শাসিত উত্তর ভারতের সংস্কৃতিতে বিভিন্ন প্রভাব রয়েছে তেমনি দক্ষিণ ভারতে শাসিত হয় চোলস পান্ডিয়াস প্রভৃতি এবং সংস্কৃতি সংস্কৃতিকে উত্তর থেকে প্রভাবিত করে দ্রাবিড় সংস্কৃতি বলে অভিহিত করা হয় উত্তর ভারতে নারীদের দ্বারা সালার কুর্তা ব্যবহার করা হয় যখন পুরুষেরা শার্ট এবং প্যান্ট পরেন দক্ষিণে যখন নারীরা শাড়ি পরেন এবং পুরুষদের ধুতি পরেন উত্তর ও দক্ষিণ ভারতে একেবারে ভিন্ন যদিও গম উত্তর প্রধান উত্তর প্রধান খাদ্য এটি দক্ষিণে ভারতের মাধ্যমে চলে উত্তর ভারতীয় খাবার স্পিকার এবং ভারী দক্ষিণ ভারতে খাদ্য পুষ্টিকর এবং হালকা ধরণের হয়